কী বলছ ফুল নিয়ে যেতে হবে ভোগ ফুল মিষ্টি মিষ্টান্ন এই সব নিয়ে যেতে হবে কিছু খেলে হবে না উপোস করে যেতে হবে হ্যাঁ উপোস করে থাকতে হয় কিছু মন্দিরে সেবা দিতে গেলে উপোস করেই যেতে হয় ভালো বার দেখে যেতে হবে বৃহস্পতিবার ভালো বার সোমবার ভালো বার আমি সোমবারেই গিয়েছিলাম হ্যাঁ ওধারে গেলে ভিড় পাওয়া যায় খুব সাবধানে যেতে হবে হ্যাঁ হারিয়ে যাওয়ার ভয় আছে হ্যাঁ জানাশোনা ম্ মানুষের সাথে যেতে হয় হ্যাঁ আমি ভালো আছি তোমরা আছো ভালো হ্যাঁ সবাই ভালো আমার হাঁটু ব্যথা কোমরে ব্যথা আমি তো আর হাঁটতেই পারি না